আপনি কি ম্যাম বর্ষা মণ্ডল বলছেন আপনি একজন ট্যুর গাইড বলছি আমরা আপনার সাহায্যে একটু ঘুরতে চাই আপনি কি আমাদের খুব ভালোভাবে গাইড করতে পারবেন বা কোনও অসুবিধা হবে না তো আপনার কি সবকিছু চেনা আছে আকর্ষণীয় ওই ম্যানগ্রোভ অরণ্য ওই সবকিছুই বলছি আপনিই কি তাহলে আমাদের গাইড করে সেখানে নিয়ে যাবেন বা আমাদের সেখান থেকে নিয়ে আসবেন বিভিন্ন ধরনের খাওয়ার ব্যবস্থা হ্যাঁ তাহলে আমরা যাবো আপনাকে ডেটটা বলে দেবো তো টাকাপয়সার দিকটা কেমন পড়বে ও আমরা তো অনেক দূর থেকে আসলাম আমাদের এদিকেও খরচ পড়ে যাবে অনেক টাকা আমরা তো বেশ কয়েকজন আমার ফ্যামিলি তা আপনি একটু কম করে নেবার চেষ্টা করুন হুম সে আমি বুঝতে পারছি এ তাও আপনি একটু চেষ্টা করবে হ্যাঁ আমার সাথে আমার ঠাম্মা আমার ঠাকুরদা আছে তো ওরা একটু বয়স জ্যেষ্ঠ ওই জন্য ওদের যাতে কোনও অসুবিধা হয় সেই দেখে আপনি একটু দেখবেন হ্যাঁ একটু বয়স্ক ওরা একটু বয়স্ক তো ওদের টয়লেট বা বাথরুমে যেতে একটু অসুবিধা হতে পারে আপনি কোনও লোকজন ব্যবস্থা করে দেবেন তাদের দুজনের জন্য হ্যাঁ থ্যাঙ্ক ইউ রাখুন